হ্যাঁ আমি একজনকে চিনি আমার বন্ধু হয় সে এখন এই খেলাধুলাটাকে পেশা হিসেবে নিয়েছে সে এখন বড়ো ক্লাবে খেলাধুলা প্র্যাকটিস করে এবং বড় বড়ো খেলায় চান্সও পেয়েছে পশ্চিমবঙ্গে ক্রীড়াক ক্ষেত্রে এখন বিভিন্ন নামী দামি বড়ো ছোট ক্লাবে বিভিন্ন ধরনের প্রযুক্তি লক্ষ্য করা যায় যেমন তাদের রাতে খেলাধুলার জন্য ভালো লাইট ব্যবস্থা যাতে না তাদের কোনো অসুবিধা হয় বিভিন্ন ক্লাবে পেশাদার প্লেয়ার নিয়োগ করা হয় ভালো ম্যাচ খেলার জন্য তাই দেখে যাতে গ্রামের ছোটো ছোটো ক্লাবগুলি পুনর্জীবিত হয় স্কুলের খেলার দুই লিঙ্গ বিশেষে খেলানো হয় ছেলে ও মেয়ে উভয়ই যাতে এই খেলায় অংশগ্রহণ করতে পারে ও তারা যেন তাদের খেলা দেখে আরও আগ্রহী হয়ে ওঠে আরও ভালো চেষ্টা করে খেলার জন্য আরও আরও সেই স্টেডিয়ামে লাইট এবং বসার বন্দোবস্তও করা হবে